আমি বড় মূর্তি বা শিল্প তৈরি করতে কিছুটা জানি কারণ আমার ছোট থেকেই ইচ্ছা ছিল যে আমি আর কি মূর্তি বা শিল্প আরও অনেক অনেক নকশা দিয়ে অ অনেক কিছু বানানো যেমন টব ফুলের ঝুড়ি তার পরে ঘড়া তারপর হাঁড়ি তো এগুলো আমার প্রো মানে ইচ্ছা ছিল তৈরি করে তৈরি করেছি অনেকবারই আমি তো এগুলো তৈরি করতে অনেকদিন সময় লাগে আপনি যখন এর অভিজ্ঞতা আপনি পেয়ে যাবেন তো এইসব তৈরি করার জন্য আপনার অনেক অভিজ্ঞতার প্রয়োজন আপনি যে প্রথমেই গেলেন আর কাজটা করলেন তা আপনি সফল হবেন না কারণ একটা মনের ইচ্ছা আর একটা চেষ্টা দুটোই থাকতে হবে তবে আপনি সফল হতে পারবেন তো সফল হওয়ার এবার আমি একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম বলতে আমাদের পাড়ার একটা ভাই ও মানে আর কি এরকম আর কি ওদের নিজেদের ছিল এরকম ব্যবসা টাইপের একটি ও নিজেদের মধ্যেই ছিল তো ওর বাবা এই কাজটা করত আর আমি অন্যজনের কাছে আর কি শিখতে যেতাম বা শিখেছিলাম তো ও আমার সাথে চ্যালেঞ্জ করেছিল যে ঠিক আছে চল তাহলে কে কত রকম নকশা করতে পারে আমি বললাম যে ঠিক আছে চল আমিও তো কম বেশি জানি এবার আমি জানতাম যে ওর সম্মুখীন মানে সমস্যা আমায় পড়তে হবে কারণ ও ছোট থেকে ওদের বাড়িতে ওর বাবা একই কাজ করে আসছে তো অবশ্যই ও আমার থেকে ভালো করবে এবার আমার একটু ভয়ও লাগছিল তো আমি বললাম বেশ ঠিক আছে চল গেলাম ওর বাবার দোকানেই গেলাম দিয়ে আর কি তৈরি করতাম

ওর বাবার হাতের নকশা দেখে আমি তাজ্জব এত সুন্দর কাজ এত সুন্দর মানে আর কি ফিনিশিং তো দেখেই আমি মুগ্ধ তো তো ভাইটার সাথে আমিও আর কি একটা তৈরি করলাম তো ভাইটার অবশ্যই ভালো হয়েছিল আমারও খুব একটা খারাপ হয়নি ওই কম বেশি আর কি ছিল তো

এটা চ্যালেঞ্জিং বলতে চ্যালেঞ্জিং বোঝায় না কারণ দুজনেই আর কি উনিশ বিশের মধ্যে ছিলাম তো আর কি এটাই আমি বলতে চাইব